আমি বার্নপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম এবং আপনার সাথে আমার টাকার সম্বন্ধের সব কিছু কথা বার্তা হয়েগেছিল কিন্তু এখন ক্যাবটা এবার আমার কাছে বেশি টাকা নিতে চাইছে আমি কোনও মতেই তাকে বেশি টাকা দিতে চাই না